হুম বলুন হ্যাঁ আমাদের এখান থেকে বাস ছাড়া হয় একমাস ছাড়া ছাড়া মোটামুটি বাস ছাড়া হয় তো বলুন আপনি কোথায় কী ঘুরতে যেতে চান আমরা এবারে চুজ করা হয়েছে আমাদের এবারে চুজ করা হয়েছে কলকাতা দীঘা মন্দারমণি আর হচ্ছে শান্তিনিকেতন আপনি বলুন কোনটা কী যেতে চান কোথায় কী যেতে চান হ্যাঁ প্রায় তো লাগবেই ধরুন কলকাতা যাওয়ার সমান পাঁচ হাজার মিনিমাম ধরে রাখুন যদি কলকাতা যেতে চান মানে যেরকম জায়গা সেরকম এবার টাকা বুঝেছেন তো আপনাকে আগে জায়গা চুজ করতে হবে তারপরে না হয় বলবেন হ্যাঁ ওই চার চারদিন মোটামুটি ঘোরা হবে চারদিনের মধ্যে আর কী ইভেন থাকা খাওয়া সবকিছু দেওয়া হবে থাকা খাওয়া মানে এইসব প্যাকেজ ধরে মোটামুটি পাঁচ হাজার পড়বে কলকাতা প্রায় সব জায়গাই হ্যাঁ কলকাতা প্রায় সব জায়গাই ঘোরানো হবে ওই ধরুন বিড়লা প্ল্যানেটেরিয়াম তারপরে হচ্ছে সেন্ট ক্যাথেড্রাল চার্চ তারপরে ওই সায়েন্স সিটি ইকো পার্ক নিকো পার্ক এইগুলো মোটামুটি নিউটাউন এইগুলো হুম

তো বলুন কী বলছেন আচ্ছা ঠিক আছে ওটা পরে আমি আপনাকে ডেটটা জানিয়ে দিচ্ছি আমাদের এখানে সবার সাথে কথা বলে আমি ডেটটা জানিয়ে দিচ্ছি আপনাকে হুম হুম হুম ঠিক আছে রাখুন